মাছ ধরার বিষয় হচ্ছে এই যে এখন যে আধুনিক যুগের মানুষ যারা তারা কিন্তু কেউ পলো দিয়ে মাছ ধরতে জানে না পলো এখনও আগে কিন্তু পলো ছিল এখন সে পলোটা নেই পলোটা উঠে গিয়েছে কিন্তু এখন আবার নতুন যারা মাথার মধ্যেই ধরেছে যে এই পলো করলে আমরা ভালো মাছ মারতে পারব তখন আবার এখনকার পলোগুলো কেমন হয়েছে জানো এখনকার পলোগুলো মুখটা আগের পলোগুলোর মুখ বিশাল বড় ছিল যত বড় মাছ হোক না কেন কোনো চিন্তা ছিল না কিন্তু এখনকার পলো এমন ছোট যে এক হাত বাই এক হাত মানে এক হাত লম্বা এক হাত চওড়া তা হলে এর মধ্যে কিরকম মাছ হতে পারে তাহলে এই মাছগুলো মারতে গেলে কী করতে হবে তোমার নিরক্ষভাবে লক্ষ্য করতে হবে যে এই এত বড় মাছটা এই পলোর মধ্যে কী করে থাকবে তখন মাছটা মারতে গেলে লক্ষ্য করে এমন ভাবে পলো দিতে হবে যে এক হাত বাই এক হাত পলোর মধ্যে মাছ ঢোকে মাছটাও কিন্তু এক হাতের বেশি লম্বা এক হাত কোনো মাছ এক হাত কোনো মাছ একটু ছোট হয় কোনো মাছ বা এক হাতের একটু বেশি হয় তখন পলোটাই এমন তেড়ছা ভাবে দিতে হবে যেন মাছ লেজের দিক থেকে হোক আর মাথার দিক থেকে হোক যেন ঘুরে ফিরে সে পলোটার ভিতর ঢোকে এই ভাবে অনেক ক্ষেত্রে মাছ মারে জালগুলো এমন আছে মাছ যে মানুষ কতকার কষ্ট করব ছিপ পাব কখন জাল পাব কখন তাহলে করি এক কাজ করি বড় বড় লাঠি নিই দুটো নিই দুধারে বাড়াই আর আর এক ধারে কিন্তু একটা খাল বড় খাল আর এক ধারে কিন্তু বাঁধ আছে কিন্তু বাঁধ দিয়ে তো মাছ কোথাও যেতে পারবে না তখন এই এক ধারে লাঠি দুই ধারে দুটো লাঠি দিয়ে বড় হবে শুধু আর দুজন লোক একজন আরেকখানা থাকবে আরেকজন আরেকখানা থাকবে আর মাঝখানে একজন লোক সে লাঠির মাথায় জাল বেঁধে সেই মাথারা মাটির গা দিয়ে নিয়ে যাবে যেন তলা দিয়ে কোনো মাছ না যেতে পারে

তখন দুকুল এঁটে আর তলার সেই লাঠিটা এমন ভাবে পরস্পর পরস্পর টানতে হবে যেন তার তলা দিয়ে একটা মাছ বেরিয়ে না যেতে পারে সেই মাছটা সেই ডালটা তুলে তার মধ্যেই ঘাস কুঁটো নাড়াপাতা যা কিছু থাকে সব কিছু জালে রেখে পরিষ্কার করতে হবে জালের দুই বর এক জায়গায় করে এক ধার দিয়ে দু ধার দিয়ে দুজন পরিষ্কার করতে হবে ওই পরিষ্কার করতে করতে পর অনেক ক্ষেত্রে মাছ লাফ দিয়ে চলে যায় কিন্তু যারা বেশি বুদ্ধিমান মানুষ তাদের মাছ এই একটা হাত ঢুকে একটুখানি জায়গা ফাঁকা করবে করে যত দূরে হাত যায় তত দূরের আবর্জনা সব এক জায়গা করবে ও ধার থেকে একজন এরম করবে করে যখন আবর্জনা পরিষ্কার হয়ে যাবে তখন একেবারে ওই মুখগুলো একসঙ্গে চেপে নিয়ে ধরে ডাঙায় টেনে তুলবে উড়ে মাছের কাাঁড়ি কত মাছ নেওয়া কত মাছ খাওয়া কত রকমের মাছ বড় বড় মাছ আমাদের তো এ রকম যেত মাছ ধরতে বড় বড় মাছ একেবারে খারা ভর্তি করে মাছ আনবে ওই গেলে এক ধরনের মাছ মারা ওই এক ধরনের জাল দিয়ে মাছ মারলাম আবার পলো দিয়ে খাওয়ার সময় মারলাম পোলোর মাছগুলো কখনও বড় কখনও ছোট ওই সকল রকম হয় পলো বিশেষ মাছ পলো এই এখনকার যুগে আর পলো আর বড় নেই ছোট ছোট পলো তাই তার মধ্যে ওই লক্ষ্য রেখে কাজ করতে হবে করলে মাছগুলো ধরা যাবে আর অনেক ক্ষেত্রে তোমার এই পাতলা জালের মাছ টাছগুলো মারতে গেলে ধর দক্ষিণে হাওয়া যদি হয় তাহলে তোমার মাছটা ভালো হয় আর পূবে যদি পূবে যদি হয় তা মাছ আর এপারে হয় না ওপারে হয় এমন মাছ কিন্তু হাওয়ার সঙ্গে চলে এমন সময় হয় মাছ যে মাছ মোটে জালে পড়ছে না কী করি মাছ তো না পড়লে তো উপায় নেই আমার তো মাছেরই দরকার টাকারই দরকার তখন অনেক সময় যখন দেয় তখন তো মাছ নদীতে মাছকেও মারতে দেয় না গেলাম গেলে সারা নদী মাছ স্রোতে যতগুলো জাল দেয় এক এক জালে হয়তো একশো দুশো মাছ পড়ে কিন্তু যখনই কেউ মারেনি বলে মাছ পড়ছে না বলে মাছ যায় না তখনই তো দুখানা জাল যদি নদীর চরে দিয়ে বসে থাকা যায় তো মাছ তো মাছ একেবারে মাছ বাইরে হবে না তখন শুধু কী বাঁচতে হয় জানো ওই কুচি কাঁচা আবর্জনা এইগুলো বাছতে হবে শুধু মাছ তুমি কটা মাছ গুনবে আর ব্যাপারীকে দিলে ব্যাপারী শুধু বলে এত মাছ পেয়েছে কত মাছ পেয়েছে তোমরা কেন ওদিকে যাও না কেন হ্যান কর না কেন স্যান কর না কেন এ রকম করে করলে তারা তো ওই মাছ নিয়ে আমি বলি ধুস মাছ টাছ কোথায় মাছ পড়েনি তো ও নদীতে তোমার তো ওই ব্যাপারীরা কী রকম জানো ওদের মেলা মাছ হলে মেলা পয়সা হয় তাই তোমাদের মিথ্যে কথা বলে নদীর ধারে আনে তা বললে বলে কী সে ওরা জোর করে আমার খাতা দিয়ে গিয়েছে তার মানে ব্যাপারীরা তো দুষ্টু তো ব্যাপারীদের যত মাছ হয় তত ভালো আর এরা তাই নিয়ে শুনে সবাই তখন জাল নিয়ে আসে জাল নিয়ে আসলে তখন প্রত্যেকে যদি জাল দেয় তখন তো আর ওই মাছ হয় না তখন ব্যাপারী বলে ধুস তুমি এই খাতায় মিথ্যে লিখেছ লিখে আমাদের বলছ আমরা আর আসব না আর যদি বা আসে জোয়ারের সময় সময় একটু জাল টানে জালটা ধরে ধরে জাল তুলে হ্যাঁ বাড়ি গিয়ে চান খাওয়া করে দেখুন আর সেই ফাঁকে আমি আবার জাল দিই দিয়ে ওরে বাবা মাছতে মাছ মাছতে মাছ ফেলো নাড়াকুটো বাছো বেছে বেছে মাছগুলো হাঁড়িতে ঢোকাও ঢুকে এই করে করে তো মাছ মারি তা সব সময় তো মারি না আমার তো একটা কষ্ট আছে আর যখন দুই এক সময় বিশাল জোরে ঝড় বর্ষা হয় তখন কেউ ঝড় বর্ষায় কেউ নদীর ধারে যায় না আমি আমার একটা বচ্চা নিয়ে যাই যেয়ে দশ হাত একটা নেট জাল নিয়ে দুই মুখে সেলাই করলে কত সুন্দর ছেঁকে দেওয়ার মতন একটা ইয়ে হয় সেই জালটা নিয়ে যেখান যেখান ঝড় সেই ঝড়ের মুখ আটকে দিই দেখে তুই এই জায়গায় দাঁড়া আর আমি এই ঝড়ের কূল দিয়ে ঘুরে আসি আসে যত মাছ উড়ি বাবা পারশে মাছ আর ভাঙাল মাছ কত একটা একটা পারশে মাছের পিস এক টাকা করে একটা একটা ভাঙাল মাথের পিস পাঁচ টাকা করে তো এখন নদীর ধারে তো আর কেউ থাকবে না কিন্তু এই বুদ্ধিগুলো করতে গেলে অনেক ক্ষেত্রে নিজের বাঁচন সঙ্কট হয়ে যায় কিন্তু তখন আমি ওই মাছগুলো ধরে গ্রামে গ্রামে দিয়ে সব বাড়িতে দিয়ে আমি বাড়িতে চলে আসি